আমি একটা স্কুটি কিনেছি সেটা আমার খুব সুবিধাই হয়েছে যেহেতু বয়স হয়েছে আমি আর বাইরে সাইকেল করে বেড়াতে পারছি না বাজার দূরে দরকারি জায়গাগুলো দূরে তাই স্কুটিটা কিনেছিলাম সুবিধা হলেও এখন তেলের পরিমাণ এতো বেড়ে গেছে আমাদের মধ্যবিত্ত পরিবারে তেল পেট্রোল কিনে স্কুটি চালানো সম্ভব হচ্ছে না ফলে মনে হচ্ছে এটা বিক্রি করে দিই আর ভালো লাগছে না